হ্যালো কে বলছেন হ্যাঁ বলুন হ্যাঁ আচ্ছা তো আপনি কি বই আপনি কি বই মানে একটা করে নেবেন না আরও কিছু বাড়তি নেবেন আচ্ছা ঠিক আছে ডিসকাউন্ট বলতে দেখুন এখন যেরকম ডিসকা আমাদের এখানে সেরকম ডিসকাউন্ট দেওয়া হয়না এখানে আমাদের এখানে যা পাশাপাশি দোকানে দেখে নিতে পারেন কোনও ডিসকাউন্ট দেওয়া হয় না ফ্লিপকার্ট অনলাইনে যেরকম বা অ্যামাজনে যেরকম ডিসকাউন্ট দেয় দশ কুড়ি পার্সেন্ট সেরকমই আমরা ডিসকাউন্ট দেব দেখুন অনলাইনের কথা সেটা আলাদা আছে অনলাইন মতো আমরা দশ কুড়ির থেকে ডিসকাউন্ট দেব কিন্তু ওখান থেকে যেমন অনলাইনে দিচ্ছে না আমাদেরকে তো বাসে করে আসতে হচ্ছে আরও কিছু চার্জ দিতে হচ্ছে নিশ্চয়ই কিছু একটা তফাৎ আছে

বুঝতে পারছি আমাদেরকেও তো আমাদের ব্যবসাটা দেখতে হবে আমাদেরকেও তো দ সব জায়গায় যদি বেশি ডিসকাউন্ট দিতে থাকি সবাইকে তাহলে আমাদের ব্যবসা তো মার খেয়ে যাবে না অনেকগুলো টাকা বুঝতে পারছি আমাদেরকেও দেখতে হবে আমি দেখেশুনে বলছি দশ থেকে কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট দিতে পারি না এর থেকে বেশি পারা যাবে না আমি অনেকটা কমে আরও অন্য সাইডে আমার পাশাপাশি দোকানে দেখতে পারেন এর থেকেও কম ডিসকাউন্ট দেয় আমরা মোটামুটি দেখেশুনেই করি যেহেতু আপনি বলছেন ফার্স্ট পেপার সেকেন্ড পেপার নেবেন তাও সব ব্যবসায় কি আর সবটা লস করে দিতে পারব আপনাকে হ্যাঁ হ্যাঁ আপনি তার থেকে বরঞ্চ সামনে এসে কথা বলুন তো কী কী বই লাগবে বলুন যদি আপনি দেখুন আরও কয়েকটা দোকানে জিজ্ঞেস করুন তো তারপর বলুন অবশ্যই পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হুম